হ্যালো সুইটি বলছি বিকেল দিকে ফাঁকা আছিস তো চ না আমার সাথে আজকে একটু সিটি মলের দিকে আমি আগামী সপ্তাহে দীঘা যাব তো কিছু কেনাকাটা আছে প্লিজ চ প্লিজ চ না আমার কিছুগুলো কেনার আছে আমি তোকে তোর পছন্দ হলে আমি তোকে কিনে দেব বা আমার পছন্দ মানে আমি তোর পছন্দের কিনতে চাই তো একটু চ না প্লিজ আমি ওই দীঘা যাব তো তো ওই শর্টস কিনবো টিশার্ট কিনবো কিছুগুলো আমার টিশার্টগুলো পুরনো হয়ে গেছে অনেক আর জুতো কিনবো সানগ্লাস কিনবো টুপি কিনবো ওই ওইগুলোই তারপর কিছু কসমেটিকসেরও কেনার আছে হ্যাঁ শুনলাম ওই মলটায় চৈত্র সেলের নাকি ভালো ডিসকাউন্ট দিচ্ছে তো ভালোই বাই ওয়ান গেট ওয়ানে তাহলে জিনিস পেয়ে যাবো তো চ না আমি তোকেও কিনে দোব হস্টেলের বন্ধুদের নিয়ে প্ল্যান হচ্ছে পরের সপ্তাহে দেখি ওই পাঁচ তারিখ নাগাদ হয়তো হ্যাঁ হ্যাঁ সে আরও বলতে আমি তো শপিং যাওয়ার জন্য এক পা এগিয়ে আছি তুই যখনই বলবি আমি যাবো হ্যাঁ করে দোবো নিশ্চয় তুই করাতে দিতেও তো পারিস আচ্ছা হ্যাঁ তো চ না এখনই দেখে আসব কিছু ভালো ভালো পরের সপ্তাহে বলবো যে এই রকম ধরনের রাখতে আমরা কিনব হ্যাঁ চ তাহলে আজ বিকেলে ফাঁকা তো তুই ওই এখন তো বেশ নেটের উপর উঠেছে চল না দেখব ওইখানে গিয়েই আমারও ঠিক অনেকদিন লেহেঙ্গা কেনা হয়নি জানা নেই তোর দাদার বিয়েতে ভাবছি আমিও একটা কিনব হ্যাঁ হ্যাঁ চ আজ চ মজা হবে অনেক আর জুয়েলারি কিছু কিনবি কি

হ্যাঁ হ্যাঁ খুব ভালো হবে চল তাহলে আজ বিকেলেই পাঁচটার দিকে বেরবো তোকে আমি ফোন করবো তখন ও তা কখন যাবি বল আচ্ছা ঠিক আছে তাহলে সাতটা সাড়ে সাতটা করলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে তখন আচ্ছা আচ্ছা দেখি আর জিন্সেও হ্যাঁ একটা কিনলে হয় অনেকদিন কিনিনি জিন্স হ্যাঁ আমি তোকে ফোন করবো ঠিক আছে রাখছি